সকালে আমি ঘুম থেকে উঠি ব্রাশ করি ব্রাশ করে নিয়ে স্নান করি স্নান করে বাড়িতে পুজো করি তারপর টিউশন থাকে টিউশন যাওয়ার জন্য সাত করি সাত করে সাইকেলে করে যাই কখনও দাদার সাথে যাই আবার কখনও বন্ধুদের সাথে যাই টিউশন থেকে এসে নিয়ে খাবার খাই তারপর কলেজ যাওয়ার জন্য সাত করি কলেজে যাই পড়াশুনা হয় তারপর বন্ধুদের সাথে ক্যান্টিনে খাবার খাই কিছু বন্ধুদের সাথে সময়ও কাটাই গল্প করি লাইব্রেরিতে পড়ি বই নিয়ে তাপরে বাড়িতে আসি বাড়িতে এসে নিয়ে খাবার খাই একটু ফোন ঘাঁটি ফোনে ইউটিউব হোয়াটসঅ্যাপ দেখি ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখি চলচ্চিত্র দেখি তার মধ্যে আমার পছন্দের হিরো হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা তার বই দেখেছি অনেকগুলোই বা দেখি কখনও কখনও মন গেলে তারপর আমার বাড়িতে পড়তে আসে ওদেরকে পড়াই ছুটি দিই তা বাড়িতে আবার কাজ থাকে মায়ের একটু সাহায্য করে দিই সাহায্য করার পর বাবা ফোন করে বাবার সাথে গল্প করি তারপরে মামাবাড়ি থেকে ফোন এলে মামাবাড়ি ফোনে গল্প করি বন্ধু কিছু বন্ধুও ফোন ওদের সাথে গল্প করি তারপরে নিজে পড়তে বসি নটা থেকে দশটা থেকে পড়ি তারপর একটু টিভি দেখি তার মধ্যে টিভির মোদ টিভিতে সোনি সাবে তারক মেহতা কা উল্টা চশমা দেখি ওইটা দেখে নিয়ে তারপর খাবার খাই তারপরে ফোন ঘাঁটি ফোন ঘেঁটে নিয়ে ফোনটা রেখে দিই তারপরে ঘুমোই